আমি অনেকরকম ফুল গাছ লাগাতে ভালোবাসি যেমন টগর গাছ গাঁদা গাছ চন্দ্রমল্লিকা গাছ গোলাপ গাছ আর এমনি গোলাপ গাছে ফুল হয় জবা জবা গাছ নানারকমের জবা নানারকমের গোলাপ গাঁদাও হচ্ছে থোকা থোকা গাঁদা আছে টিরে গাঁদাআছে এই সমস্ত তো শীতকালে তো জল দেওয়া প্রচুর গাছ হয়েছিল প্রচুর ফুল হয়েছিল অনেকেই ফুল তুলে নিয়ে যাচ্ছিল উপরন্ত আমাদের বাড়িতেও ফুল কাজে লেগে যাচ্ছিল ঠাকুরের পুজোতে লেগে যাচ্ছিল লাল গোলাপ হলুদ গোলাপ গোলাপি একটা গোলাপ পাঁচ ছ রকমের গোলাপ ছিল জবা গাছও পাঁচ রকমের ছ রকমের আছে সাদা জবা লাল জবা হলুদ জবা এইরকমের সব জবা আছে তবে এখন আবার সবজি গাছ শীতকালে লাগিয়েছি শীতকালে ফুলকপি বাঁধাকপি পালং শাক টমেটো লঙ্কা ছিল টুকরো একটু একটু করে করে সমস্ত কিছু লাগানো হয়েছিল সমস্ত কিছু হয়েও ছিল একটু একটু বাড়িতেও কাজে লাগলো একটু একটু করে বাড়িতেও রান্না বান্না সব কাজে লাগলো সবজি বাড়ির সবজি একটু হলো আনন্দ করে রান্না হলো বা একটু আধটু কাউকে পাশাপাশি দিতেও পারলাম সবজি সবাই নিয়েও গেলো সবজি এই করে করে আমি সবজি গাছও লাগাতে ভালোবাসি বা ফুল গাছও লাগাতে ভালোবাসি কিন্তু এখন তো গীষ্মের দিন গরম জল টল তো এখন নেই সামনা সামনি কোনো পুকুরও নেই আমাদের ওখানে সজলধারার জল টাইমের জল সব জল তো দিতে পারছি না গাছে ওই জন্যে গাছগুলি একটু একটু শুকিয়ে গেছে অল্প অল্প সবজি গাছ আছে দুচারটা গাঁদা গাছ আছে ওই একটু আধটু ফুল হয় গোলাপ ফুলও একটা আধটা হয় কিন্তু জল না দেওয়ার অভাবে কোনো কিছুই হতে চাচ্ছে না আমাদের ওইদিকে পাথর এলাকার জায়গা মাটি কম ওইজন্যে গাছগুলো একটু একটু শুকিয়ে যাচ্ছে